এই কলের জলের কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে কারণ আমাদের মা ঠাকুমারা যে কষ্টটা করেছেন সেই দূরে পুকুর ছিলো সেখানে গিয়ে কাপড় ধোয়া বাসন বাসন নিয়ে গিয়ে বাসন ধোয়া খুব কষ্ট করে তারা কাজ করতেন তারপরেও কাচা ধোয়া সেটা তো আছেই বৃষ্টি বাদলা আছে সেখানে পুকুরে গিয়ে খুব কষ্ট করেছে আমরা তখন ছোটো ছিলাম দেখেছি কিন্তু আমার বাড়িতে কল আছে খুব কষ্ট করেছি একদিন কলে জল উঠতো না সেই কল পাম্প করে করে করে করে করে জল পেতাম না যাও পেতাম খুব আয়রন ছিলো খাবার জলের খুব কষ্ট করেছি দূরে একটা কল ছিল সেখানে যেতাম গিয়ে লাইন দিয়ে সেই জলটা আনতে হতো খুব এক সময় খুব কষ্ট গেছে এখন একটু আমি ভালোভাবে আছি কারণ আমার নিজের বাড়িতেও কল আছে এবং পাশেও একটা কল আছে সেটা খাবার জলের কল ওইটা দিয়ে আমি জল এনে রান্না করি বা ইসে খাবা খাই এখন আমার কষ্টটা একটু কমেছে এবং এখন আমি ভালোই আছি